গ্রামীণ এলাকায় প্রধান প্রযুক্তির চ্যালেঞ্জ ও সমস্যা অনেকগুলিই রয়েছে সাধারণত প্রযুক্তিবিদ্যা কাজে লাগাতে গেলে যোগাযোগ ব্যবস্থার উন্নতি হওয়া উচিত কিন্তু গ্রামীণ এলাকায় আমরা লক্ষ্য করতে পারি যোগাযোগ ব্যবস্থা খুব একটা উন্নত নয় সড়ক পথগুলি আমাদের গ্রামের ভিতর থেকে সাধারণত মাটির হয়ে থাকে যার ফলে যাতায়াতে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় এবং গ্রামের পথগুলি অত্যন্ত এবড়ো খেবড়ো খারাপ হওয়ার জন্য সাধারণত নিত্যদিনে ব্যবহার করতে অনেক অসুবিধার সমস্যার সম্মুখীন হয় সেই জন্য আমাদের এই সমস্ত চ্যালেঞ্জগুলি ঠিক করতে হয় এবং সমস্যার সম্মুখীন হতে হয়